আমাদের বাড়িতে কোনও অতিথি হলে আমরা তাদেরকে মন্দিরে নিয়ে যাই কারণ মন্দিরে গেলে মন ভালো হয় মন্দিরে গেলে মনের মধ্যে একটা যে ভালো আস্থা খুঁজে পাওয়া যায় মন্দিরে যে সন্ধ্যা আরতি হয় স তখন সেটা দেখবার মতো হয় সন্ধ্যা আরতি হলে প্রসাদ পাওয়া যায় আর অনেক জায়গাতেই হইছে সরকারি অনুমোদিত হয়ে মন্দিরগুলি খুব সুন্দর তৈরি হয়েছে মন্দিরগুলি দেখার মতন হয়েছে আমরা আমাদের অতিথিও গাড়ি ভাড়া করেও আমরা অনেক জায়গায় মন্দিরে নিয়ে যাই